আমাকে আমার গ্রামের একটি ক্রিকেট টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিলো এবং আমি সেই দায়িত্বটি প্রথমে নেব না বলেছিলাম এবং আমাদের পাড়ার কিছু ছেলে এবং তারা জুনিয়র এবং তারা এই খেলাটি আমাকে দায়িত্ব দিয়ে দেয় এই খেলাটি আমি ই দায়িত্ব নিই এবং সেই খেলাটিতে আমি বিভিন্ন জনের কাছ থেকে দাইয়া পরামর্শ নিয়েছিলাম এবং আমি যার কাছে খেলা শিখেছি এবং আমি যাকে আমার গুরুদেব বলে মানি ক্রিকেটের তার কাছ থেকে আমি এই খেলাটির প্রথম থেকে শেষ পর্যন্ত পরামর্শ নিয়ে শুনেছিলাম এবং তিনি যেই যেই কথাটি বলেছিলেন আমি সেই কথাটি যথা অক্ষরে পালন করেছিলাম এবং আরও বেশ কোছু সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে আমি এই খেলাটি সম্পর্কে সু সুপরামর্শ নিয়েছিলাম এবং তাঁরা বলেও দিয়েছিলেন যে কী কোন কাজটি কোন সময়ে কীভাবে করতে হবে সেরম সেই কাজটা সেই সময় করেছিলাম এবং এই খেলাটি আমি খু আমি প্রথম দক্ষতা হিসেবে পালন কয়েছিলাম এবং এই খেলাটি খুব ভালোভাবে আমি শেষ করতে পেরেছিলাম